প্রযুক্তি এবং কম্পিউটার সম্পর্কে শেখানোর কিছু কোর্সগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ডিসিএ এডিসিএ ট্যালি জিএসটি এক্সেল পাওয়ারপয়েন্ট প্রোগ্রামিং ইটিসি প্রত্যেকটি স্কুলে কম্পিউটার সম্পর্কে শেখানো হয় প্রত্যেকটি স্কুলে একটি অথবা দুটি করে কম্পিউটার টিচার আছেন যারা ভালোভাবে ছাত্রছাত্রীদের কম্পিউটারের কোর্সগুলো শেখান পরীক্ষা নেন ও সার্টিফিকেট সহ দেন প্রোগ্রামিংয়ের মধ্যে উল্লেখযোগ্য হল সি সিপ্লাসপ্লাস জাভা পাইথন শুধু কম্পিউটারের জন্য কতগুলি স্কুল বা কলেজ খোলা হয়েছে যেগুলিতে শুধু কম্পিউটারের কোর্স সম্পর্কে করা সব রকমের কোর্স করানো হয়